হ্যালো এটা কি এক্সপ্রেস মোবাইল হ্যাঁ বলছিলাম ম্যাম যে আমার আর মোবাইলের স্ক্রিনটা না ভেঙে গেছে আর কি আমার মানে হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার ফলে স্ক্রিনটা একদম ভেঙে গেছে তো আমি এই এই স্ক্রিনটা বাগানোর জন্যই আমি জিজ্ঞাসা করছি আর কি তো এখানে বাগানো হয় তো হ্যাঁ পুরোটাই পুরো স্ক্রিনটা একদম ভিতর থেকে

হুম আপনার দোকান হচ্ছে কখন খোলা থাকে হ্যাঁ

আচ্ছা আর যদি মানে আজকে যদি না আজকে বিকেলের মধ্যে যদি নাও আমি আসতে পারি তো কালকে সকালের দিকে খোলা থাকবে তো আচ্ছা আমার ফোনের স্ক্রিনটা ভেঙে যাওয়ার ফলে কোনো ফোনটা কাজও করছে না মানে কিছু করা যাচ্ছে না আর কি যদি হ্যাঁ পুরো ফোনটাই আমি মানে দেখাতে চাই আর কি আর তাহলে আর কি কীরকম কী পড়বে অ্যাঁ ফোনটা বাগাতে একটু বলুন না তাহলে হ্যাঁ ফোন দিয়ে কাজ হচ্ছে না একদম হ্যাঁ আচ্ছা তাই আপনার আমি তাহলে আজকে বিকেলের দিকে না হলেও আমি কাল সকালে আমি যাচ্ছি আপনার ওখানকে আপনি তাহলে একটু দেখে শুনে করে দেবেন কারণ বুঝতেই তো পারছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে হ্যাঁ